হ্যাঁ বলছি আপনারা যে খোয়া মার্কেটে কাপড় কেনাকাটা করেন সেইগুলো কি সস্তা সস্তায় পাওয়া যায় তাহলে আমিও কিছু বিয়ে উপলক্ষ্যে কিছু কেনাকাটা করতাম হ্যাঁ হ্যাঁ একটু কমে কমে নিতাম ওখান থেকে

ওখানে কী কী মাল পাওয়া যায় মোটামুটি আপনারা তো তোলেন আপনাদের তো অভিজ্ঞতা আছে জানা আছে কী কী মাল পাওয়া যায় ঠিক আছে আরো আরো কিছু তো আমনি ওখানে কতদিন থেকে মার্কেট করেন আপনি আর আপনাদের খুবই বিশ্বস্ত জায়গা যা আমনি যখন দশ বছর ধরে একটা জায়গায় মার্কেটিং করছেন তখন নিশ্চয়ই আপনার খুব বিশ্বস্ত এবং আপনি চোখ টোখ বন্ধ হ্যাঁ আপনি আপনি চোখ বন্ধ করেও ভরসা করে নিন যা বোঝা যাচ্ছে আপনি যখন দাদা ভরসা করেন আর কত দিন থেকে কেনাকাটা করছেন কখনও আপনার ভরসায় আমিও চোখ বন্ধ করে ভরসা করতে পারি তবে আমি প্রথম কিছু অল্প অল্প কিছু কেনাকাটা করবো হ্যাঁ তারপর আমি নিজে সাটিফাই হয়ে তারপরে বেশি বেশি করে পরবর্তীকালে আমিও নেবো ওখান থেকে ঠিক আছে যাই হোক দাদা থ্যাংক ইউ হুম